আমি আজরান হোটেল থেকে মানে বিরিয়নি মোগলাই ফ্রায়েড রাইস ভাত আর চিলি চিকেন অর্ডার করলাম কিন্তু আমার এই খাবারের মধ্যে একটু বেশি মানে বা ভুল অর্ডার হয়ে গেছে তো আমি এখন ডেলিভারি বয়কে বললাম যে আমার এই দুটো খাবার আপনার লাগবে না ভুল করে হয়ে গেছে দুটো খাবার তো আমি দুটো খাবার আমি মানে অর্ডার ক্যান্সেল করতে চাইছি তো সে দুটো খাবার সরাতে হচ্ছে সে দুটো খাবার সেটা হচ্ছে একটা ফ্রায়েড রাইস ভাত আর একটা মোগলাই এই দুটো আমি ক্যান্সেল করছি দুটো সরিয়ে দিন আর বাকি সব আমাকে পাঠিয়ে দিন ডেলিভারি করে দিন